বলছিলাম যে এই গত কয়েক দিন ধরে না ইলেকট্রিকের লাইনের খুব প্রোবলেম হচ্ছে সারা দিন একদম কারেন্ট থাকে না পুরো লোডশেডিং থাকে লোডশেডিং থাকার কারণে সকালে পাম্পও চালাতে পারছি না পাম্প না চালানোর জন্যে ঘরের কাজও করতে পারছি না জল না উঠলে কী করে ঘরের কাজ করবো বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই সকাল আটটা থেকে সেই সন্ধে অবধি কারেন্ট থাকছে না সকালবেলা ঘুম থেকে উঠেই তো মানুষের জলের প্রয়োজন হয় এটা তো জানেন এছাড়া আমার অনেক ফুল গাছ আছে ফুল গাছগুলোও জল দেওয়া হচ্ছে না জল না ছাড়া তো ফুল গাছগুলো মরেও যাবে মানে কি প্রবলেমে পড়েছি কি বলবো একটু দেখুন না দেখলে খুব সমস্যায় পড়ছি মানে এইটা তো জানেনই জল ছাড়া কিছুই হবে না জল ছাড়া তো কোনো কাজই করা যাবে না ঘুম থেকে উঠলেই মানুষের জলের প্রয়োজন আগে সমস্তটা জল ছাড়া তো কিচ্ছু করা যাবে না একটু দেখুন নয়তো খুব প্রবলেমে পড়ে যাচ্ছি

হ্যাঁ হ্যাঁ ভালো আছি আপনারা ভালো আছেন তো ঠিক আছে ঠিক আছে রাখলাম হুম